হ্যাঁ বলছি আপনি কি দে বস্ত্রালয় থেকে কথা বলছেন আচ্ছা আচ্ছা নমস্কার আমি হচ্ছি কি যে আমার বাড়ি হাওড়াতে আমি হাওড়ার বাগনানে আমার কাপড়ের দোকান রয়েছে হ্যাঁ সুজাতা বস্ত্রালয় আমার দোকানের নাম তা আমি এই পুজোর মার্কেটিংয়ের জন্য অ্যাডভান্স আমি তো আগস্ট মাস আগামী কাল থেকে পড়ে যাচ্ছে পরশু দিন থেকে আগামী পরশু দিন থেকে তো অ্যাকচুয়ালি কি পুজোর আপনারা পুজোর মার্কেটিংয়ের মানে পুজোর নতুন জিনিসপত্র কবে থেকে আপনাদের কাছে গেলে পাওয়া যাবে সেই সম্বন্ধে আমি জেনে আগেরবারেও আমার আপনার কাছ থেকে আমি নিয়েছিলাম লাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের দোকান জানি সেই জন্যেই তো আপনাকে ফোন করছি হুম হ্যাঁ এই আপনার চলে এসেছে আমি ভাবছি কি এক সপ্তাহর ভিতরে আমি বেশি দেরি করছি না আমি এক সপ্তাহর ভেতরে আমার তো ধরুন এক টাউন যদিও তো সে পথে তো আর আপনাদের মতোন টাউন নয় তবুও তা আমি নতুনত্ব জিনিস বলতে গেলে যেটা বলতে চাইছি মানে কলকাতা সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ দামের যে ব্যাপারটা বা যে নতুন ধরনের যে আজকাল যে জিনিসগুলো উঠেছে বিশেষ করে বেবি জামা প্যান্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেইগুলোর ওপর আমি একটু জোর দিয়ে চাই হ্যাঁ এইবার হচ্চে কী যে অ্যাডাল্টদের থেকে আমি বেবিদের ওপরে একটু জোর দিতে চাই বেবি গুডস কেমন এসছে মানে বেবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দামের দিক দিয়ে কোনো রকম কিছু অসুবিধা হয়তো হন না না আপনারা যে পারসেন্টেজে দিচ্ছেন সেই পারসেন্টেজে দামেই দেবেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আগামী সম্ভবত চেষ্টা করবো পরশু দিন নয়তো দু এক দিনের মধ্যে আমি আপনাকে ফোন করে নেবো ঠিক ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ